উনত্রিশ চার দু হাজার উনিশ পাঁচ ছয় দু হাজার কুড়ি সাত নয় দু হাজার একুশ দশ এগারো দু হাজার বাইশ চোদ্দো বারো দু হাজার তেইশ